আমি একটি অনলাইনে গেম খেলি যেটি কি না নাম ফ্রি ফায়ার ফ্রি ফায়ার হচ্ছে এমন একটি গেম যেটা বাচ্চাদের খুবই ভালো লাগে

অনেকে মিলে খেলে স্কোয়াডে চারজন করে খেলে ডুয়োতে দুজন করে খেলে সোলোও খেলা যায় খেলে গিয়ে সেটার একটা ব্রোঞ্জ আছে ব্রোঞ্জ ওয়ান আছে ব্রোঞ্জ থ্রি আছে তারপর সিলভার আছে সিলভার ওয়ান আছে সিলভার থ্রি আছে সিলভার ফ্রো ফোর আছে এটা স্কোয়াডেই খেলা আমরা এটা চারজন স্কোয়াড খেলি তারপর সি সিলবারের পরে গোল্ড আছে গোল্ড ওয়ান গোল্ড টু আছে গোল্ড থ্রি গোল্ড ফোর তারপর আছে প্ল্যাটিনাম প্ল্যাটিনাম ওয়ান প্ল্যাটিনাম টু প্ল্যাটিনাম থ্রি প্ল্যাটিনাম ফোর তারপর আছে ডায়মন্ড ডায়মন্ড ওয়ান ডায়মন্ড টু ডায়মন্ড থ্রি ডায়মন্ড ফোর তারপর স্কোয়াড খেলতে খেলতে ডায়মন্ড ফোরে যখন যাই তখন একটা হিরোয়িকের একটা ব্যানার আসি হিরোয়িক হচ্ছে যেটা সব একটা জায়গায় যাওয়া ধরো অনলাইন গেম তো সবার ভালো লাগে হিরোয়িক সেখানে গিয়ে ডায়মন্ড ফোরে যখন আমরা যখন স্কোয়াড খেলছি খেলার পরে যখন আর পঞ্চাশ পয়েন্ট বাকি আমরা চারজনে আছি ম্যাচে নেবেছি ম্যাচে খেলা হচ্ছে একটা ম্যাচ পঞ্চাশজন করে খেলে তার মধ্যে আমাদের স্কোয়াড আছে এবার ম্যাচে নেবে ম্যাচে পিক আছে মেল আছে কেপটাউন আছে রিবার সাইড আছে নিমা শক্তি আছে সান্টাস ক্লদ আছে তারপর আছে আমরা নাবি হচ্ছে সান্তোসায় সান্তোসায় নেবে ওখান থেকে লুট করি সবাই বন্দুক আসে নেয় আমার যেরকম বন্দুক খুবই ভালো লাগে আর হচ্ছে শর্ট রেঞ্চে এম পি ফোর্টি এম পি ফোর্টি হচ্ছে এখন খুব ভালোই সবার পছন্দ আমারও ভালো লাগে আমি খেলি আমার যে বন্ধুটা যে খেলছে আমার সাথে আমার পাশেই বসে আছে সে এখন সান্তজা থেকে রিভারসাইডের দিকে যাই যেতে গিয়ে সে অন্য একটা স্কোয়াড তাকে মারে মার পরে সে নক হয়ে যাই সে বলছে আমাকে রিভাইভ দে রিভাইভ দে কিন্তু অনেকটাই দূর হয়ে যাচ্ছে আরেকটা বন্ধু ছিলো সে বলছে আমার কাছে গাড়ি আছে চ তো একটা গাড়ি নিয়ে আমিও আমরা ওর কাছে যাই যেতে গিয়ে আরেকটা বন্ধু একজন পড়ে যায় চারজন খেলছি তো একটা স্কোয়াডে শেষে সান্তোসায় একা পড়ে যাই সে ওখানে মরে যাই মরে গিয়ে আমাদের খেলা দেকে তখন আমরা ওকে গাড়িতে করে নিয়ে গিয়ে ওকে বাঁচাই বাঁচানোর পরে আমরা ওই স্কোয়াডটাকে মারি ওই স্কোয়াডের নাম ছিলো হচ্ছে ওরাও খেলছিলো টোয়েন্টি গেমিং ছিলো ওখানে আর ছিলো ছিলো টিটু গেমার ছিলো তো এরকম থাকতে আমরা ওদেরকে মারি মারার পরে আমাদের ওই বন্দুটাকে রেভাইভ দিই মানে বাঁচাই চারশো কয়েন তো চারশো কয়েন দিয়ে রেভাইভ দেওয়া যাই তো চারশো কয়েন দিয়ে ওকে রেভাইভ যখন দিই ও আমাদের কাছে নাবে তখনও আবার ওকে নিয়ে লুট করি ওকেও লুট করতে দিই সব কিছু করে আমরা সব চারজনে ভালোই খেলছিলাম খেলতে খেলতে আমরা ঠিক বিমা শক্তির দিকে যাই বিমা শক্তি বিমা শক্তির ওই টাওয়ারটার কাছে গিয়ে দেখছি সেই স্কোয়াডটাই আবার এসেছে ওখানে একজন বেঁচে ছিলো ওর টিমে টিম মেম্বার তারপর ওরকম করতে করতে আমরা ওদের আমাদের মারে তখন আমার একটা বন্ধু গাড়ি নিয়ে পালাই অনেকটাই দূরে এদিক থেকে সান্তোসার দিকে চলে যায় সান্তোসায় গিয়ে সেখানে ভালো ওরকমই লুট করে লুট করার পরে আমাদের তিনজনকে রেভাইভ দেয় চারশো কয়েন করে বারোশো কয়েন ওকে খুঁজতে হয় খুঁজে খুঁজে ওকে আমরা বাঁচাই বাঁচানোর পরে আমরা আবার থাকি দেখতে দেখতে তখন জোনও ছোটো হচ্ছে জোন আছে এক লেবেলের জোন দু লেবেলের জোন তিন লেবেল চারের জোনে খুব এইচ পি কাটে এইচ পি আমাদের হচ্ছে দুশো দুশো করে এইচ পি দেয় মাশরুম আছে মাশরুম আড়াইশো করে দেয় আর হচ্ছে নিজের ইনহেলার আছে তারপরে ধরো আছে এরপরে আমাদের কাছে বন্দুক তেমন আর নেই আমরা তখন তো মারা গিয়েছিলাম মানে রিভাইভ দিতে পারে নি তখন আমার পছন্দের বন্দুকটা পাই উঠপেকার উঠপেকার হচ্ছে খুবই ভালো বন্দুক ফোর এক্স জুম লাগানো থাকে ওমনি তা আমার বন্দুকটা সে টুসুডার পছন্দ এম এইট্টি সেভেন অনেক বন্ধুক আছে যেমন এম পি ফোর্টি ধরো এম আঠারো সাতাশ এ কে ফোর্টি সেভেন এরকম আছে মেশিন গান আছে উঠপেকার এই নিয়ে খেলতে খেলতে জোনও ছোটো হতে চলছে আর অ্যালাইভ আছে কুড়িজন পঞ্চাশজনের গেম তাই করতে করতে ওটার জোনও ছোটো হচ্ছে আসছে ওদিক থেকে সেই ব্লেমার টুন্ডে গেমার আসছে আমরা বুঝতে পেরেছি এবার ওদেরকে মারি মারার পরে অ্যালাইভ হয়ে যায় আমরা ওখানে সারভাইভ দিই একটা টাওয়ারে বসে টাওয়ারে বসে সারভাইভ যখন দিই তখন একজন গাছের পিছন দিয়ে আমার এক বন্দুকে মারে তার নাম হচ্ছে উতা সে মারার পরে আমরা ওখানে ওয়াল ফেলে দিই ওয়াল ফেলে ওকে রেভাইভ দিয়ে আমরা ওকে মারতে যাই গ্রানাইড ছুরি গ্রানাইড দিয়ে ওকে ওই স্কোয়াডও শেষ স্কোয়াড শেষ যখন লাস্ট জোন লাস্ট ফাইট হচ্ছে তখন অ্যালাইভ আছে ছজন আমাদের বেঁচে আছে দুজন দুজন হচ্ছে দুজন হতে হতে ও ওদের স্কোয়াডেরও লোক আছে ওদের স্কোয়াডের লোক হতে হতে যে খেলাটা ওখানে হচ্ছে তো একটা ওরাও গ্রেনেড এতো ছুড়ছে আমরাও ছুড়ছি ছুড়তে ছুড়তে আমরা ম্যাচটাকে বের করে নিই জিতে যাই পাই আমার স্কোর ছিলো তখন তিন হাজার সাতশো আমার আর পঞ্চাশ প্লাস বাকি প্লাস হলে হিরোই পাবে তা হিরোই তখন উঠে যাই আমাদের সব বন্ধুরাই কিছু কেউ ছিলো ডায়মন্ড ফোরে কেউ ছিলো ডায়মন্ড থ্রিতে এরম যাচ্ছিলো যেতে যেতে আমার একন হিরোয়িকের ওয়ান স্টার হই ওয়ান স্টার হতে হতে হিরোইকের পরে আচে মাস্টার মাস্টার ওয়ান স্টার ফাইব স্টার এরম পোযন্ত আচে থ্রি স্টার মানে ওয়ান স্টার থেকে ফাইব স্টার পযন্ত মাস্টারে আচে তারপর ম্য্যানুস্টার এই সব পড়বে এই একটা ফুল ম্যাপ খেলা হলো একটা আচে একটা আছে স্কোয়াড ক্লাস স্কোয়াড বলে চাজ্জন চাজ্জন করে খেলে সেটা ওদিকের টিম মেম্বার চাজ্জন আমাদের এদিকে চারজন ক্লাস স্কোয়াড গেমে সেটা চার রাউন্ডের খেলা হয় প্রথম রাউন্ড ওরা জিতে যায় পিস্তল রাউন্ড নেয় তারপরের রাউন্ড আমরা আবার পাই এরম করতে করতে ওই ম্যাচটা আমরা আবার জিতে যাই ক্লাস স্কোয়াডেও আমাদের গ্র্যান্ড মাস্টারের ফাইভ স্টার হয়ে আছে